উত্তরবঙ্গে অসংখ্য পর্যটন কেন্দ্র সেই কারণে কম বেশি প্রায় সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে কাছাকাছি এখানে বিষয় রয়েছে মন্দির পাহাড় হ্রদ সৈকত দূর্গ জলপ্রপাত তবে বলতেই লাগে কাছাকাছি রয়েছে অসংখ্য পাহাড় সবই হিমালয়ের পাদদেশের এগুলো সংলগ্ন পাহাড় যেমন টাইগার হিল দার্জিলিং এখানে মূলত দার্জিলিং একটি অতি সুন্দর পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রে সারা বছর দেশ বিদেশ থেকে বিভিন্ন লোক আসে বিভিন্ন পর্যটকেরা আসে এসে তারা বেশ কিছু দিন থেকে তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে তারপরে ফিরে যায় দার্জিলিংটা মূলত ইংরেজ আমলের সৃষ্টি দার্জিলিং নিয়ে যদিও দ্বিমত রয়েছে কখনো দর্জিলিংটা ছিলো সিকিমের দখলে তো কখনো ব্রিটিশ ইন্ডিয়ায় শুধুমাত্র ব্রিটিশদের জন্য ব্রিটিশদের মূলত গরমের হাত থেকে বাঁচার জন্যই তারা দার্জিলিংটাকে বানিয়েছিলেন এবং তালের সাথে সাথে সময়ের সাথে সাথে পালটেছে সব কিছুই পালটেছে দেশের পরিস্থিতি অবস্থা এবং ব্রিটিশরা এদেশ থেকে ফিরে যাওয়ার পরেও রয়ে গেছে দার্জিলিং দার্জিলিং তার নিজের জায়গায় এখনো পর্যন্ত অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে এবং সারা বছরই দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটক এখানে এসে থাকে